হ্যালো ভাইপো কেমন আছো ভালো আছে কাজ ধান্দা কেমন চলছে ভালোই চলছে আর কী বলবো ভাইপো তোমার ভাইয়ের যা শরীর খারাপ হয়েছে চার দিন ধরে বিছনা ছাড়ছে নাই কী করা যায় বুঝতে পারছি না কী করবো আমি ভাবতেছিলাম যে সামান্য জ্বর বটে কিন্তু এতো দিনে বুঝতে পারছি অনেক জ্বর কী করা যায় বলো তো কোনো ভালো হাসপাতালের খবর আছে কি হ্যাঁ খাইয়ে ছিলাম কিচ্ছু কাজে দেয় নি হুম তো ওটা দেখো না একটু একটু দেখো না তুমি তো ওই সবের ব্যাপারে জানো একটু দেখে বলো মানে ডাক্তারের কী নাম বটে ও তো একটু বলো ওর কেমন চার্জ ফি কীরকম কী খরচা পড়বে ও

ও আর বলো ভাইপো এমন হয়ে গেলো এতোগুলা টাকা এবার আমি কোথা থেকে জোগাড় করবো

ঠিক আছে দেখি দু দিনে কালকে গেলে কেমন হয় তুমি কবে আসবে কাজ থেকে বলো হ্যাঁ ঠিক আছে কাল সকালে যখন রাঁচির জন্য রওনা দিবো তালে তোমার কাকিমাকে বলে আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি আর বলো না তোমার কাকিমা শুধু কাঁদছে আর কাঁদছে ওই বলছি কিন্তু কী করবো ওর পাশে বসে আছে দু চার দিন হয়ে গেলো কিছু খাবার খায় নি কিছু নেই কী করবো বলো কী করবো বলো ছেলাটার দিকে দেখে আমারও খাবার আর উঠছে নায় মুখে তুমি কাল আজ রাতে আসো তখন কালকে সকালেই আমরা যাবো রাঁচির জন্য হ্যাঁ ওইটাই তো বোঝাচ্ছি কিন্তু বুঝছে কেউ না মানে ছেলেটাও খাচ্ছে না না খাবার মন উঠে যাচ্ছে আস্তে আস্তে জল জল দিয়ে দিয়েছি কিন্তু কী করা যায় একটু হাঁ ভালো কোনো বুঝছিই না ঠিক আছে আজ চলো তুমি আসো রাতের বেলায় তখন কথা হবেক আর কী বললে যেন হাসপিটালটার নাম ঠিক আছে ঠিক আছে তুমি আসো তখন রাতে হ্যাঁ রাখো